হ্যাঁ আমার পক্ষে বিগ বিজ্ঞান বা অঙ্ক এই দুটোই খুব কঠিন ছিলো তো বাড়িতে সামর্থ্য ছিল না টিউশন দেওয়ার জন্য কিন্তু তবুও মা বাবার ইচ্ছা ছিল যে মেয়ে পড়ুক এই জন্য বাড়ি থেকে টিউশন দেওয়া হল কিন্তু সেই টিউশনের ফিস চালানোর মতন মা বাবার সামর্থ্য ছিল না তার উপরে বিজ্ঞান আর গণিতের বই কেনার সামর্থ্যও সেরকম ছিল না তো যাই হোক কষ্ট করে বাবা মা কিনলো বই গণিতের বই কিন্তু গণিতের বই কেনার জন্য তা আবার খাতা লাগে খাতাও কিনতে হল তো গণিত খুবই কঠিন সে কিন্তু ঘরে তো সেরম বাবা মায়ের সেরকম পড়াশুনা ছিল না তারা দেখাতে পারতেন না তা নিজেকেই করতে হত কিন্তু গণিতের টিউশন নেওয়া খুবই কঠিন ছিল তারা টিউশনের মাস্টারমশাই বেশ বেশ বেশী ফিস নিত আমার কাছ থেকে এবং এবং বেশী বেশী করে বলতো যে অঙ্ক করতে কিন্তু ভীষণভাবেই এভাবে দিনের পর দিন যখন যেত আরও টাফ কঠিন হয়ে যেত হ্যাঁ ওই ফিস মেটাতে কারণ আর তার সাথে ছিল স্কুলের ফিস মেটানো হ্যাঁ বাবা মায়ের পক্ষে খুবই কঠিন হয়ে যেতো এই ফিসগুলো মেটানোর জন্য আর অঙ্কের জন্য মাস্টার এই জন্যেই বেশী হ্যাঁ দেওয়া হত যাতে অঙ্কটা বেশীভাবে করতে পারি অঙ্কটা ভালো রেজাল্ট করতে পারি মা বাবা এইজন্যই দিত তো অঙ্ক খুবই কঠিন লাগতো আমাকে আর খুব ভয়ও পেতাম অঙ্কের জন্য এই এই জড়তা দূর করার জন্যই মা বাবা আমাকে টিউশন দিয়েছিল অঙ্কের প্রতি কিন্তু ফিসটা খুবই ফিসটা বেশী বেশী ভরতে হত মা বাবাকে কিন্তু সেগুলো আমার দেখে খুব কষ্ট লাগতো এটাই